আমার সংগ্রহ বলতে বই কারণ আমি বই পড়তে খুবই ভালোবাসি আমি একবার একটি গল্পের বই খোঁজার জন্য চারদিন যাবত রাস্তায় ঘুরে বেড়িয়েছি অবশেষে যখন আমি বইটি হাতে পেলাম তখন আমার খুবই ভালো লেগেছিলো এখনও পর্যন্ত সেই বইটি আমি তিন থেকে চারবার পড়েছি এবং যতবারই পড়ি ততবারই আমার ভালো লাগে